বয়স্ক মানুষরা প্রায়ই কতোকগুলি খেলা খেলে যেগুলোর মধ্যে হচ্ছে যেমন লুডো পাসিং বল বা হাঁটা প্রতিযোগিতা তো এগুলোও এই কতোগুলি জিনিস আমাদের পাড়ার কিছু কিছু অনুষ্ঠানে করানো হয় তো শুধু বয়স্কদের জন্য তো কারণ বয়স্করা তো আর বেশি খেলাধুলো করতে পারবে না তাদের জন্য যেমন হাঁটা প্রতিযোগিতা যেমন একটা নির্দিষ্ট লাইন দিয়ে দেওয়া হলো যেমন এই জায়গা একটা জায়গা থেকে অন্য জায়গার মধ্যে কে কতো তাড়াতাড়ি হেঁটে পৌঁছাতে পারে তো এই ধরণের খেলা এবং লুডো খেলা যেমন আমরা প্রায় ছোটোবেলায় সবাই জেনে এসছি যে এই খেলাতে চারজন খেলোয়াড়ের দরকার হয় এবং প্রতিজনের কাছে আলাদা আলাদা কালারের গুটি থাকে তো যে যার এবং একটা গুটি যেটা ছক বলা হয় তো এই ছক হিসাবে যার যে রকম পয়েন্ট পড়বে সে সে রকম পয়েন্টে সে তার রাস্তাতে এগিয়ে যাবে আর পাসিং বল পাসিং বল বলতে যেমন কতোকগুলো বয়স্ক লোক গোল করে এক লাইনে দাঁড়িয়ে একসাথে দাঁড়িয়ে একটি বল তাদের হাতে দিয়ে দেওয়া হলো এবং এই হাতে দেওয়ার পরে একজন আরেকজনের হাতে পাস করতে করতে পেয়ে যাবে এবং সেই সাথে একটি মিউজিক চালানো হয় তো সেই মিউজিক চালানোর সাথে বলও পাসিং হতে থাকে এবং পাসিং হওয়ার পরে মিউজিক বন্ধ হওয়ার সময়ে যার হাতে বলটা থাকবে তো সে সেই খেলা থেকে বাদ হয়ে যায় তো এই ধরণের খেলা প্রায়ই আমাদের সাধারণত কিছু কিছু অনুষ্ঠানে করানো হয়